এক এক উনিশশো আশি দুই সাত উনিশশো নব্বই তিন পাঁচ দুহাজার কুড়ি আর দুই এক দুহাজার দুই আর এক তিন দুহাজার তেইশ